মাছ ধরা অনেকে অনেক রকম সরঞ্জাম আছে মাছ ধরা যেমন ফাঁদি ফাঁদি আছে ভুগি আছে ভুনি আছে পাটা আছে কারণ জাল আছে উড় উড়ন ফাঁদি আছে সেটা হয়তো অনেকে ব্যবহার করে কিন্তু অনেকেই জানে না কিন্তু জনগণ জাল সবাই ব্যবহার করতে জানে না এই এই জালে যদি মাছ পড়ে যায় কেউ ছাড়বে না এবং উড়ন ফাঁদি সবাই ব্যবহার করতে জানে না ফাঁদ যেমন ঘুনি ঘুনি সবাই ব্যবহার কোত্তে জানে না ভুনি অনেকে ভু বুনতে জানে না সেই সব আড়ার সমস্যা আছে সবাই আড়তে জানে না ভুনিটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা সবাই জানে না এই সব মাছ ধরার পদ্ধতি সবাই বুঝতে পারে না তারপর আমরা যেমন ফাঁদি একটু কারণ ফাঁদি যেমন অনেকে বুনতে জানে না নিচে কাঠি বসাতে জানে না কারণ ফাঁদে কাঠি বসাতে হয় এবং সেই ফাঁদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাচা কাচি করে পরিষ্কার করতে হয় এবং নোংরা থাকলে মাছ হয় না সেই